উন্নত পৃথিবী সম্পর্কে যদি কথা বলতেই হয় তাহলে বলতেই হয় যে আমার মতামতের ক্ষেত্রে বলা যায় যে উন্নত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা মানুষের মানসিকতার পরিবর্তন সব কিছুই ঘটছে আর হ্যাঁ পৃথিবী উন্নত হতে পেরেছে যদি বলি কীভাবে তাহলে বলতে হবে প্রযুক্তির উন্নতি ঘট ঘটছে আগেকার যুগে মানুষ হ্যারিকেন ব্যবহার করত তার আগেও মানুষ পাথর পাথরে ঘষে আগুন জ্বালাত তার পরে লাইটার এল দেশলাই এল এইগুলো দিয়ে এখন আগুন জ্বালায় তখনকার সময় মানুষ কী করত কাঠ জ্বালিয়ে বা মশাল তৈরি করে আগুন জ্বালাত এখনকার মানুষের ক্ষেত্রে তার পরে মানুষ কী করল হ্যারিকেন আলো ডিবা আলো নিয়ে আসলো বাতি নিয়ে আসলো তার পরে মোমবাতি এল এখন মানুষ ইলেকট্রিক বা বৈদ্যুতিকভাবে তারা আলো জ্বালছে এর প্রযুক্তির উন্নতি ঘটছে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটেছে আগেকার মানুষ ডাক মাধ্যম ব্যবহার করত ডাক ছাড়া তাদের যোগাযোগের কোনো মাধ্যম ছিল না এর ফলে কী হতো একটা চিঠি পৌঁছাতে এক মাস দু মাসও সময় লেগে যেত এর ফলে স সঠিক সময়ে যোগাযোগ করা যেত না তার কিছু দিন পর সভ্যতার ধীরে ধীরে উন্নতি ঘটেছে তার পরে ছোটো মোবাইল এসেছে কিপ্যাড মোবাইল ফোন যাতে শুধুমাত্র ফোন যেত আর আসত তার পরে আরেকটু উন্নতি ঘটে তারপর আসলো ক্যামেরাওয়ালা ফোন একটা সিম দেওয়া আছে তাতে এবং তাতে ছবিও তোলা যায় গানও শোনা যায় তারপর আসলো টেলিফোন প্রত্যেক লোকের বাড়িতে বাড়িতে টেলিফোন থাকত তার ফলে তারা যোগাযোগ এতজনের সাথে কথাও বলতে পারত হ্যাঁ প্রত্যেক মাসে তাতে টাকা ভরতে হতো যার ফলে পুরো মাস তারা কথা বলতে পারত টাকা শেষ হয়ে গেলে আর তাতে কথা বলা যেত না তার পরে আরও উঠল দুটো সিমওয়ালা বড় স্মার্ট ফোন তাতে তার মাধ্যমে কম্পিউটারে যা কাজ করা যায় সব কাজই করা যায় শুধু স্ক্যানগুলো করা যায় না কারণ ওই মোবাইলের অত ছোটো স্ক্রিনে স্ক্যান করা যায় না ওই জন্য এর ফলে মানুষ যোগাযোগের অবস্থা এখন খুবই ভালো হয়েছে আর এখন ডাক মাধ্যমও খুব উন্নত যাতে যে চিঠিটা খুব কম সময়ের মধ্যে পা পৌঁছে যায় হ্যাঁ এক মাস লাগে না কিন্তু তার থেকে কম সময়ের মধ্যে পৌঁছে যায় এছাড়াও স্বাস্থ্য কথা যদি বলি তাহলে বলতেই হয় স্বাস্থ্য ব্যবস্থাও এখন অনেক উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ক্ষেত্রে বিভিন্ন উন্নতি হয়েছে আগেকার মানুষ আয়া ব্যবহার করত তারা কী করত কোনো মানুষ যখন গর্ভবতী মহিলা সন্তান প্রসব করছে তখন আয়া দিয়ে তারা সন্তান প্রসব করাত এখন মানুষ হসপিটালে নিয়ে যাচ্ছে তার সু চিকিৎসা করাচ্ছে এবং যখন মেয়েটা গর্ভবতী হচ্ছে সেই অবস্থা থেকে তাকে পরিচর্যা করা হচ্ছে তার দেখভাল করা হচ্ছে স ছেলেটা বা সন্তানটা কী অবস্থায় আছে সেটা দেখা হচ্ছে তাকে ওষুধ দেওয়া হচ্ছে তার যত্ন নেওয়া হচ্ছে তার খাবারের দেখা হচ্ছে সব কিছুর ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়াও কোনো মানুষ যদি কোনো শরীর খারাপ হয় বা কোনো অসুস্থ হয়ে পড়ে তার যদি চিকিৎসা করাতে হয় সেক্ষেত্রেও হাসপাতাল রয়েছে ভালো নার্সিং হোম রয়েছে যার যেরকম আর্থিক অবস্থা সে সেখানে যায় শিক্ষা ব্যবস্থার উন্নতি তো হয়েইছে কারণ আগেকার সময় খুব আগেকার সময় মানুষ কী করত তাদের কাছে পড়াশুনো করার জন্য কোনো ছায়া ছিল না মা আকাশ খোলা আকাশের নিচে কিছু ক্ষেত্রে গাছতলায় বসে শিক্ষক মহাশয়রা শিক্ষা দান করতেন এর ফলে শিক্ষা ব্যবস্থা অনেকটা পিছিয়ে ছিল তখন মানুষজন শিক্ষা অবশ্যই গ্রহণ করত কিন্তু সেখানে আর তখনকার সময়ে মানুষজন অতটা সবাই পড়াশুনো করতে চাইত না আর ছেলে মেয়েদের বা বাড়ির লোকের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না যে তারা ছেলে মেয়েদের টাকা খরচ করে পড়াবে এবারে শিক্ষা অনেকটা পিছিয়ে ছিল তারপর ধীরে ধীরে সভ্যতার উন্নতি হলো এবং পৃথিবী মানে উন্নত হতে শিখল তখন কী হলো স্কুল হলো বিদ্যালয় হলো বিশ্ববিদ্যালয় হলো এবং সেখানে গিয়ে ছেলে মেয়েরা পড়াশুনো করছে তারা ডিগ্রি নিচ্ছে এবং এখন মানসিক মানসিকতারও পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কিছু ক্ষেত্রে কী করছে তারা ছেলে মেয়েদেরকে চাকরি করাতেও চাইছে আগেকার সময়ের মানুষ মেয়েদেরকে বাড়ি থেকে বেরোতে দিত না পড়াশুনো করতে দিত না নিজের ইচ্ছে মতো স কাপড় জামা পরতে দিত না খেতে খাওয়াটাও অবধি নিজের ইচ্ছে মতো করতে পারত না তাদের পুরুষদের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হতো মানে এখন মানসিকতার পরিবর্তন হয়েছে বাবা মারা চায় তার সন্তানরা ছেলে হোক বা মেয়ে ভালোভাবে পড়াশুনা করুক নিজের ইচ্ছে মতো কো যা ইচ্ছে করুক যা ইচ্ছে মানে খুব বাজে কোনো কাজ না অবশ্যই সে নিজে মানুষের মতো মানুষ হোক নিজের ইচ্ছে পূরণ করুক শখ সাধ পূরণ করুক তাকে শখ সাধ পূরণ করার জন্য যাতে অন্যের ওপর নির্ভরশীল না হতে হয় এবং তাছাড়াও সে চাকরি পাক বা নিজে যেটা চায় সেটা করতে পারুক এইগুলোর জন্য মানুষজন কী করছে পড়াশুনো করাচ্ছে ছেলে মেয়েদেরকে এভাবে উন্নতি হয়েছে সা মানুষের মান মানসিকতারও কারণ আগেকার ঘোমটা প্রথা ছিল এখন ঘোমটা প্রথা নেই এখন মেয়েদেরকে স্বাধীনভাবে তারা যেটা পড়তে চায় সেটা পড়তে দেওয়া হয় যেটা খেতে চায় খেতে দেওয়া হয় পড়াশুনো করতে দেওয়া হয় এভাবে এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থা আরও যদি উন্নতির কথা বলা হয় তাহলে বলা যায় যে এখন আগেকার যুগে অ্যাম্বুলেন্স তো কোনো ব্যবস্থা ছিল না এখন অ্যাম্বুলেন্সের ব্যব ব্যবস্থা করা হয়েছে সরকার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে যাতে কোনো কিছু অসুবিধা হলে তার যে শর যার শরীর খারাপ যে তাকে সাথে সাথে অ্যাম্বুলেন্স এসে তার বাড়ি থেকে নিয়ে যায় হাসপাতালে এর ফলে কী হয় স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই উন্নতি এর ফলে বলা যায় যে হ্যাঁ পৃথিবী আগের থেকে অনেকটা উন্নত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়েছে যেগুলো যেমন উন্নত প্রযুক্তি আবারও বললে বলতে হয় যোগাযোগ ব্যবস্থা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে শিক্ষার উন্নতি সর্বোপরি মানুষের মানসিকতারও অনেকটাই বেশি পরিবর্তন হয়েছে এবং পৃথিবী আগের থেকে অনেকটা বেশি উন্নত হতে পেরেছে